আমি একজন সাংবাদিক বলছি বলছি দিদি আপনি তো শহরে থাকেন বলছি প্রতিদিন তো রাস্তাঘাট দিয়ে যাওয়া আসা হয় তা আপনার রাস্তাঘাটে যাওয়ার সময় কোনো সমস্যা হয় কি হ্যাঁ

আচ্ছা তা আপনার নামটা কি জানতে পারি ও আপনার বাড়িতে কে কে আছে হুম ও আচ্ছা হ্যাঁ হ্যাঁ বুঝলাম ও হ্যাঁ হ্যাঁ ভালো আছি এই চলে যাচ্ছে কাজকর্ম

হ্যাঁ ওই

হ্যাঁ বৃষ্টি তো সব এলাকায় হচ্ছে সব জায়গাতেই হচ্ছে এই তো দেখুন না কদিন আগে হ্যাঁ বলুন আচ্ছা